অবশ্যই আমি শিশুদের বাংলা ভাষা শেখাতে গুরুত্বপূর্ণ মনে করি তার কারণ হলো আমি এখন বেশিরভাগ দেখচি যে অনেক বাবা মা তার বাচ্ছাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছে আর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছে আর ইংলিশ মিডিয়ামের স্কুলে এখন বাংলা ভাষা তো ওখানে পড়ানো হয় না এই বার আর শিশুদেরকে যদি আর বাঙালি শিশুদেরকে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হয় আর তারা তো সেরকম বাংলা শিখতে পারবে না তার কারণ হলো তাদেরকে ওখানে সব সময় ইংলিশ শেখাবে তাই তারা বাংলা শিখতে পারছে না আর আমি চাই যেন তাদের প্রত্যেক ইংলিশ মিডিয়াম স্কুলে যেন বাংলাটা বাধ্যতামূলক করা হয় তার কারণ হলো বাঙালি হয়ে যদি বাংলায় যদি কথা বলতে না পারে তাহলে আর বাঙালি হয়ে লাভ নেই তালে আর কীসের বাঙালি তাই জন্য আমি মনে করি প্রত্যেক শিশুকে যেন বাংলা ভাষাটা মানে বাংলা ভাষাটা বলতে যেন শেখানো হয় আর প্রত্যেক ইংলিশ মিডিয়াম স্কুলে যেন বাংলা ভাষাটা শেখাতে হয় তার কারণ হলো আমরা বাংলায় জন্মে বাংলা ভাষা তো আমাদের বলতেই হবে আর বাংলা ভাষা আমাদের শিখতেই হবে আর এখনকার আর আমাদের যে স্টেট গভার্মেন্টের যে পরীক্ষাগুলো বেশিরভাগ পরীক্ষা বাংলা ভাষাতেই হয় তাই জন্য বাংলা ভাষাতেই আমাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে আর এক কারণ বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা তাই আমাদের বাংলা ভাষাতেই সব কিছু পরীক্ষা দিতে হবে আর বাংলা ভাষাটা শিখতে হবে তার কারণ হলো বাংলা ভাষার মতন কোনো বাংলা আর অন্য কোনো ভাষা নেই যতোই ইংরিজি ভাষা যতোই হিন্দি ভাষা হোক বাংলার মতন মিষ্টি বাংলার মতন সুন্দর আর কোনো ভাষা নেই তাই আমি মনে করি যেন প্রত্যেক স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যেন বাংলাটা বাধ্যতামূলক হয় যাতে শিশুরা বাংলা ভাষাটা যাতে শিখতে পারে আমি একটাই আবেদন যে যাতে সবাই যেন বাংলা ভাষটা ভালোভাবে শিকতে পারে আমার কাছে সরকারের কাছে আমার একটাই আবেদন